দাদা আমি একটি গাড়ি বুক করতে চাই আমার পরিবারসহ আমি ঘুরতে যাব আপনার গাড়িটা আমি এক মাসের জন্য নিয়ে যাব যেহেতু আমি এক মাসের জন্য লাদাখে যাচ্ছি তো গাড়িটার কোনো ড্রাইভার লাগবে না আমি আমার পরিবারসহ যাব তো গাড়িটি আমি নিজেই চালিয়ে যাব তো গাড়িটি প্রতি কিলোমিটারের মূল্য কত হতে পারে আপনি আমাকে জানিয়ে দেবেন আর গাড়িটার কত টাকা দিতে হবে ভাড়া সেটা আমাকে আপনি জানিয়ে দেবেন আর গাড়িটা আমার কাছে এক মাসের জন্য থাকবে